সাশ্রয়ী মূল্যের পরিবহনের অভাব সরাসরি স্বাস্থ্যসেবা শিক্ষা এবং চাকরির সুযোগ খোঁজার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে যদি কেউ নিকটবর্তী শহরে বসবাস করে এবং সেখানে পরিবহন ব্যবস্থা না থাকে তবে তাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রে পৌঁছাতে খুব অসুবিধা হয় এতে চিকিৎসা সেবার অভাব এবং স্বাস্থ্য সমস্যাও বেড়ে যায় শিক্ষার ক্ষেত্রে ক্ষেত্রেও তাই সাশ্রয়ী পরিবহন না থাকলে স্কুল কলেজে পৌঁছোতে সমস্যা হতে পারে এর ফলে শিক্ষার্থীদের পড়াশুনা অসুবিধা হয় এমনকি উচ্চশিক্ষার সুযোগও কমে যায় চাকরির ক্ষেত্রেও তাই আমরা দেখতে পাই দূরের শহরে ভালো সুযোগ থাকলেও সেখানে যেতে পৌঁছোতে ঠিক সময়ে না পারলে লোকেরা চাকরির বাজারে অংশ নিতে ব্যর্থ হয় এর ফলে তারা উন্নত মানের বেতনও পা বেতনের কাজ খুঁজে পায় না এইভাবে আমাদের দেখা যায় সমস্যাগুলো বিভিন্ন দিক থেকে তৈরি হয় যেমন অর্থনৈতিকভাবেও আমাদের পিছিয়ে পড়তে হয় সের জন্য আমাদের সাশ্রয়ী পরিবহনের ক্ষেত্রে খুব জোর দিতে হবে এমনকি মানুষের ব্যর্থতার মুখোমুখি করে তুলে তাদেরকে জীবনযাপনের সুযোগ সুবিধা বাড়িয়ে তুলতে হবে এগুলো যদি নিয়মিত আমরা ঠিক ঠিকভাবে পরিষেবা দিতে পারি এমনকি সুযোগগুলো করে দেওয়া হয় এতে ছাত্র ছাত্রী যেমন উপকারিত হবে এমনকি রুগীরা তারপরে বিভিন্ন শহরের লোকেরা এইসব থেকে খুব উপকৃত পাবে